আমার কাছে থাকা প্রথম পণ্যটি হলো একটি শাড়ি আমি একটা শাড়ি কিনেছিলাম শাড়িটা বাড়িতে নিয়ে এলাম একবার ব্যবহার করলাম ব্যবহার করার পর দেখছি দোকানদার সুতির বলে দিয়েছিলো কিন্তু শাড়িটা পরতেই দেখি যে শাড়িটা ভয়েল শাড়ি হয়ে গেছে এটা দেখে আমি খুব দুঃখিত হলাম